আমার বিভিন্ন রন্ধন প্রণালীর মধ্যে আমার মনে হয় যেগুলি সোজা সেইগুলি হল যেগুলো আমরা দৈনন্দিন জীবনে করেই থাকি সেগুলি হল ভাত ডাল আলু ভাজা পটল ভাজা মাংস মাছ এছাড়াও মাংসের অনেক রকম আইটেম হয় যেগুলি অনেক কঠিন থেকে কঠিনতর আমি সব রকম রান্না করতেই ভালোবাসি কিন্তু যেগুলি আমার সহজ মনে হয় সেগুলি তো বললাম প্রা ফার্স্টেই আর যেগুলো কঠিন মনে হয় একটু সেগুলোর প্রথম হল যেমন বিরিয়ানি বিরিয়ানি তৈরি করতে গেলে অনেক কিছু সরঞ্জাম দরকার প্রথম প্রথম কথা হল যে বিরিয়ানি তৈরি করতে গেলে যে মশলাগুলো দরকার হয় সেগুলি সব সময় সব এলাকায় অ্যাভেলেবেল সব সময় থাকে না আর আমি এই বিরিয়ানি রেসিপিটা বানাতে গেলে কোন মশলাটা কত পরিমাণ দেব সেটি আমি বুঝতে পারি না এবং সেই কারণেই আমি বিরিয়ানিটা খুব আমার কঠিন মনে হয় সেটা খেয়ে একটা বেশি একটা কম দিয়ে দিলে সেটা খেতে কেমন লাগবে সেটা না আমি বুঝতে পারি না আর সেকেন্ড হল সেটা হলো মোমো মোমোর পুরটাই হল মেন পুরটাই যদি ঠিকঠাক না হয় ঠিকঠাক মশলা তার মধ্যে না পড়ে বা উপরের যে মোমোর যে কভারটা থাকে কভারটা যদি নরম বা তুলতুলে না হয় সেটি এতটা সময় ধরে সময় সাপেক্ষ এই খাবারগুলি সবকটিই সময়সাপেক্ষ এত এত কষ্ট করে বানানো পুরোটাই বৃথা তাই মনে হয় যে এইগুলি এইগুলো না মানে চেষ্টা আমি চেষ্টা করি কিন্তু চেষ্টা চেষ্টা আমার বিফলেই যায় এগুলি আমি করতে পারি না থার্ড হল চিলি চিকেন এইগুলি কঠিন আমার মনে হয় সব রান্নাই সহজ শিখতে পারলে সবই সহজ কিন্তু যেইগুলি আমার কঠিন মনে হয় এই তিনটিই আমার কঠিন মনে হয় এগুলি ঠিক পরিমাণ মশলা ঠিক পরিমাণ সরঞ্জাম যদি জোগাড় ঠিকঠাক টা ঠিকঠাক সময় সেগুলি যদি প্রয়োগ করা হয় রান্নার মধ্যে তাহলে সেই রান্নাটা রান্নাটি খেতে আরো সুস্বাদু এ সুস্বাদু হবে এবং সেটি যদি খারাপ হয় পরবর্তীকালে সেটা খাওয়ার যে আগ্রহ বা আগ্রহ থাকে বা ইচ্ছা থাকে সেটি আর আমাদের থাকবে না